আমি কাল রাত্রে সকাল সাতটার ট্রেন ধরবো বলে ছটায় ক্যাব বুক করেছিলাম কিন্তু এখন ছটা কুড়ি বাজছে এখনো ক্যাব এল না কেনো সেটি আমাকে জানান এত দেরি হওয়ার কারণ কি আমি ট্রেনটা কি ধরতে পারবো না এ কুড়ি মিনিট ধরে যে আমি অপেক্ষা করছি সেটার দায় কে নেবে আর কতক্ষণে ড্রাইভার আসছে সেটিও আমাকে জানান আমাকে ড্রাইভারের নাম্বার দিন